বলছি আমার জুয়েলারির জন্য কিছু এনকোয়্যারি ছিল মানে আমি কিনতাম তো আপনাদের জুয়েলারি শপ আছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই পেয়েছি আর কি হ্যাঁ ওই গলার একটা নেকলেস লাগবে বিয়ে বিয়ের রিসেপশন আছে ওই জন্য না আমি অ্যাকচুয়ালি গিফট করতে চাই

হ্যাঁ হ্যাঁ তা আপনাদের শপ অ্যাড্রেসটা আচ্ছা তো বিক বিকেলে কাল খোলা আচ্ছা বিকেলে খোলা থাকবে তো আচ্ছা ঠিক আছে